আমার চেনা শিল্প বলতে হচ্ছে আমার দাদা যিনি হচ্ছেন একজন ছবি আঁকার শিল্পী তিনি যে সুন্দর ছবি আঁকেন এবং যা সুন্দর তিনি ছবির মধ্যে আসল প্রকৃতি তুলে ধরেন তা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি তিনি আমাকেও বলেছেন যে ছবি আঁকা প্র্যাকটিস কর এবং তুই কর আমি তোকে সাহায্য করছি তার সেই আমার প্রতি এক ভরসা এবং বিশ্বাস দেখে আমার খুবই ছবি আঁকতে ইচ্ছা করেছে এবং তারপরে দাদা আমাকে নিজেকে নিজের মতো খুবই একটা ভালো ছবি আঁকার মতন শিল্পী তৈরী করতে সাহায্য করেছেন এবং আমাকে আরও উৎসাহিত করেন তিনি আমাকে ছবির মধ্যে যে আসল প্রকৃতি এবং আসল যে ছবির মধ্যে মজা তিনি আমাকে এনজয় এবং তিনি আমাকে সে ছবিটার মধ্যে ঢুকে যেতে বলেছেন এবং সে ছবির আনন্দ নিতে বলেছেন এবং আমার দাদাই হচ্ছেন যিনি সে ছবির মধ্যে আমাকে এবং ছবির মধ্যে আমাকে এবং শিল্পীর মধ্যে আমাকে নিজেকে তুলে ধরতে সাহায্য করেছে